প্রথমেই বলি আমি পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা পূর্ব বর্ধমান জেলায় একশো আট শিব মন্দির রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে সর্বমঙ্গলা মন্দির রয়েছে কঙ্কালেশ্বর কালী মন্দির রয়েছে আমাদের সবার পছন্দের কার্জন গেট রয়েছে তো নবাববাড়ি রয়েছে এখানে মহারাজের বাড়ি রয়েছে তো এই কারণে সবাই মোটামুটি বর্ধমানকে চেনে আর সবথেকে বড় কথা পড়াশুনার জন্য ছেলে মেয়েরা বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই বর্ধমানে কিন্তু পড়াশুনা করতে আসে বর্ধমান জেলায় আমাদের বর্ধমান আমাদের বর্ধমান জেলায় বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে নামকরা কিছু কলেজ রয়েছে রাজ কলেজ উইমেনস কলেজ হাট গোবিন্দপুর কলেজ বিবেকানন্দ কলেজ এই সব কলেজে বাইরে থেকে বিভিন্ন ছেলে মেয়েরা এখানে এসে পড়াশুনা করে ডাক্তারির জন্য আমাদের বর্ধমান মেডিকেল কলেজে এসে পড়াশোনা করে বি এড কলেজ রয়েছে আমাদের বর্ধমানে প্রচুর বি এড কলেজ রয়েছে বি এড কলেজে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা এসে শহরের বলুন শহরের বাইরে রাজ্যের বলুন রাজ্যের বাইরে বলুন ছেলে মেয়েরা এসে আমাদের এখানে পড়াশুনা করে তো সেই ক্ষেত্রে যেহেতু বিভিন্ন রাজ্যের বলুন জেলার বলুন ছেলে মেয়েরা এসে এখানে পড়াশোনা করছে তো সেই করে বাইরের ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যে বলুন জেলায় বলুন সবার কাছে আমাদের বর্ধমান জেলাটা পরিচিত আর সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো আমাদের বর্ধমানের সীতাভোগ মিহিদানা ল্যাংচা এগুলো একদম নামকরা মিষ্টি তো সেই কারণে মানে সবাই চেনে